আমি একটি খাবার অর্ডার করেছিলাম কিন্তু খাবারটি আমি পেয়ে গেছি কিন্তু অর্ডারে সে টাকাটা পেয়েছি কি না তা আমি আমার ফোন পে বা ওয়েবসাইট খুলে চেক করলাম কিন্তু আমি বুঝতে পারছি না যে পেমেন্টের সফল হয়েছে কি না আমি তো জিনিস হাতে পেয়েছি কিন্তু যিনি আমাকে অর্ডারটা দিয়ে গেছেন তিনি আমার পেমেন্টটা পেয়েছে কি না তার জন্য আমি খুব চিন্তিত আমি জানি যে অর্ডারের জন্য আমি পেমেন্ট অ্যাডভান্সই করেছি কিন্তু যদি সেটা সে না পায় সেটা আমি সঠিক বুঝতে পারছি না আমি আমার ওয়েবসাইট খুলে চেক করছি কিন্তু আমি বুঝতে পারছি না সে কি অ্যামাউন্ট টাকাটা পেয়েছে কি পায় নি তা আমি কোনোভাবেই বুঝতে পারছি না কারণ তারও যেমন কষ্টের জিনিস আমারও তেমন কষ্টের সে যে আমাকে অর্ডারটা সাপ্লাই করে দিয়ে গেছেন এটাই আমার তার কাছে খুব দামি আমি খুব চিন্তিত যে আমার পেমেন্ট সফল হয়েছে কি না সেটাই আমি যে আরও জানতে চায়